আমি আমার অন্যান্য কাজের ফাঁকে রান্না করতে ভালোবাসি এর জন্য আমি দিনের বেলায় তিন ঘন্টা এবং রাতে রান্নার জন্য এক ঘন্টা সময় দিই রেসিপি জটিলতা না জেনে রান্না করতে পছন্দ করি আমি যে রেসিপিগুলো জানি সেগুলি হলো চিকেন কারি মাটন কারি মাছের ঝোল সুক্তো চিংড়ি মালাইকারি ইলিশ ভাপা ইত্যাদি করতে ভালোবাসি রান্না জটিলতা থাকলে সেগুলি মাথায় না রেখে আমি রান্না করতে শুরু করে দিই এবং অতি সহজে রান্না হয়ে যায়